হ্যাঁ বলুন হ্যাঁ বাসন ফ্যাক্টরি বলুন আপনার কী লাগবে

আচ্ছা বলুন কতো হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ বলুন সব কি আলাদা দাম বলবো না সব একসঙ্গে বলবো সেটা বলুন একটা ডাবর ধরুন আপনার এখন আটশো টাকা করে কিলো একটা ডাবর নিলে আপনার ষোলোশো ও দু হাজার টাকার মতোন পড়বে হু হ্যাঁ না না অতো হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এমনি আটশো টাকা কেজি ধরুন ত আপনার একটা পাঁচ কেজি যদি হয় আমার চার হাজার টাকার মতোন একটা ডাবরে পড়বে আর আর আলাদা ধরুন আপনার হ্যাঁ দুটো থালা নিলে আপনার ধরুন ও সাত আটশো টাকা পর কেজি দুটো থালা তিন কেজির মতন হয়ে হবে তিন আস্টে তিন আশ্টে চব্বিশশো টাকার মতন থালায় পড়বে আর দুটো বাটির দাম হ্যাঁ দুটো গ্লাস ও যদি সাত আটশো টাকা পড়বে আর দুটো বাটি নিলে ওই আড়াইশো তিনশো টাকার ভিতরে হয়ে যাবে আর তিলশাজগুলো ওগুলো পাঁচ ছশো টাকা করে পড়ে আর পিতলের পিতলের গামলা ওটা ওই তিন চারশো টাকার ভিতরে হয়ে যাবে তাহলে আপনার হাজার ছ সাতেক টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ